কীরে এই তো ভালো আছি তুই কেমন আছিস আচ্ছা তারপর আমার কাজ বাজ ভালো চলছে রে তুই পুজোতে কী প্ল্যান আছে কিছু তাহলে আমার এখনও ছুটি আছে তাহলে চল না একটা প্ল্যান করা যাক পুজোতে তাহলে শান্তিনিকেতন ঘুরলে কেমন হয় বল হ্যাঁ দু দিন যদি যাই দু দিন যদি ওখানে থেকে আসি তাহলে তো খুব ভালোই হয় না তালে তুই দেখ না তোর তোর কোনও বন্ধু যদি যায় তাদেরকে জিগ তুই জিজ্ঞাসা করে দেখ

হ্যাঁ আমিও তাহলে দেখি হ্যাঁ আমাদের গ্রূপেও যদি কেউ থাকে তাহলে ট্রেনটা কীভাবে বুকিং করতে হবে ওখানে হোটেল কীভাবে কখন বুকিং করবি সেইগুলো তাহলে একটু দেখে নিস তুই

আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আছ হ্যাঁ বেশ ম বেশ মজা হবে কিন্তু তাই জন্য আমার মনে হলো তোর সাথে দেখা হলো তাহলে একবার দেখি বলে যদি পুজোর ছুটিতে যাওয়া যায় তাহলে খুব ভালোই হয় মাইন্ডটাও ফ্রেস হয়ে যাবে বন্ধুদের সাথে গেলে হ্যাঁ পুজোর চল না লাস্টের দিকে দ দশমী অ্যা একাদশী এই দিন যদি দু দিন গিয়ে ঘুরে চলে আসি তালে খুব ভালো হয় হ্যাঁ সব বন্ধুরা মিলে যাবো বেশ খুবই ভালো খুবই ভালো ঠিক আছে তাহলে প্ল্যান কর পরে কথা হচ্ছে তোর সাথে দেখা হবে পরে আবার টাটা বাই টাটা